হ্যাঁ আমি মনে করি যে গ্রামাঞ্চলে তরুণ প্রজন্ম উপযুক্ত জীবন সঙ্গী পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ লোকেরা এখন বেশিরভাগ মানুষই শহরাঞ্চলে বাস করতে অভ্যস্থ শহরের আধুনিক আদব কায়দার সঙ্গে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে গ্রামের সেই মোটা পরিবেশ তারা খাপ খাইয়ে নিতে চায় না গ্রামের উনোনে রান্না গ্রামের যে পরিবেশ কাপড় চোপড় কাচা গ্রামে যানবাহনের ব্যবস্তা সেরকম একটা নেই পায়ে হাঁটা পথ এখন সেই কারণেই মানুষ গ্রামটাকে এড়িয়ে চলচে আর সেখানে শিক্ষারও সেরকম একটা বিকাশ নেই শহরে অনেক অনেক বড়ো বড়ো স্কুল কলেজ সমস্ত কিছুই শহরের মধ্যে পাওয়া যায় বাজার দোকান এমন কি নানা ধরনের প্রয়োজনীয় জিনিস এছাড়াও কিছু মেয়ে এবং ছেলে দুজনে উভয়েই স্বাবলম্বীভাবে শহরাঞ্চলে জীবন যাপন করতে পারেন কিন্তু গ্রামে অতোটা সম্ভব নয় এই কারণেই এই নতুন প্রজন্ম গ্রামে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তারা চায় শহরে বসবাস করতে এই নানা রকম সুযোগ সুবিধাগুলো শুধুমাত্র শহরাঞ্চলেই পাওয়া যায় গ্রাম অঞ্চলে পাওয়া যায় খুব অসুবিধা সেই কারণেই সমস্ত মানুষ বা সমস্ত মেয়েরা বা মেয়ের বাবারা তারাও চায় তাদের মেয়ে যেন শহরাঞ্চলে থাকে বা একটা ভালো শিক্ষার সঙ্গে মানুষ হয় গ্রামে থাকতে পছন্দ করেন না